হ্যালো আপনি কি অয়নের মা বলছেন বলছি ম্যাডাম হচ্ছে আপনার ছেলে তো এইখানে রোদে রোদে যে লাইনে পার্থনা করছিল প্রার্থনা করতে করতে এবারে মাথা ঘুরিয়ে গেছে ওখানে অজ্ঞান হয়ে গেছে আচ্চা আমরা এখানে ডাক্তার ডেকেছি ডাক্তার এসেছে আপনি একটু যদি তাড়াতাড়ি আসেন হ্যাঁ ডাক্তার হ্যাঁ ম্যাডাম ডাক্তার ডাকা হয়েছে আপনি আর স্যার যদি একটু আসেন তাহলে খুব ভালো হয় আর কি হ্যাঁ ম্যাডাম দেখুন সবাইকেই তো লক্ষ্য করছি বলুন না আপনার এবারে এত রোদের মধ্যে প্রেয়ার হচ্ছিল না সেখানে হয়তো মাথা ঘুরিয়ে গেছে হয়তো সকাল থেকে কোনো খাবার হো ইয়া হয়েছে শরীর অসুস্থ হয়ে গেছে তো কী করা যাবে বলুন আপনারা তাড়াতাড়ি আসুন কথা বাড়ালেই কথা বাড়বে বলুন না আপনারা যদি একটু আসেন তাহালে তো একটু উপকৃত হতাম আর আপনার ইয়াকে অয়নকে তো আমি হচ্ছে ডাক্তার ডেকেছি ডাক্তার আসছে বলল অজ্ঞান আছে এখনো জ্ঞান ফেরে নি আপনে যদি একটু তাড়াতাড়ি আসতেন দেখুন ম্যাডাম আপনি এবারে ছেলের যদি বাচ্চার যদি এবারে জ্ঞান ফিরেছে তো এবারে কান্নাকাটি করবে তার বাড়ির লোককে দিকতে চাইবে সেটা একটা ব্যাপার আছে না ওই জন্যই বলছি যে জ্ঞান ফেরার আগে যদি আপনারা চলে আসতেন তাহালে ও দেখে একটু সাহস পেত না হলে একই বাচ্চা ছেলে ঠিক আছে নার্ভাস হয়ে পড়েছে এবারে কী করবে বলুন তো মাথা ঘুরেছে হ্যাঁ আপনি টাকা পয়সা বলছেন টাকা পয়সার ব্যাপারে কোনো ইয়া করতে হবে না আপনাদেকে টাকা পয়সা আমরা দিয়ে আমরা ডাক্তার দেখিয়ে নেব আপনি যদি হ্যাঁ বাড়িতে নেই কিন্তু আপনি যদি একটু তায়াতাড়ি একটু আসতে পারতেন কী বলুন তো সব জিনিসের হচ্ছে ব্যাপারটা তো আমরা লক্ষ্য করছি সব অতগুলো স্টুডেন্ট আছে সবাইকে তো লক্ষ্য করছি হঠাৎ করেই আপনার ছেলের না মাথা ঘুরিয়ে গেছে আর আমরা লক্ষ্য করে করিনি কারণ অ্যাও পেয়ারের মধ্যে না লক্ষ্য করা যায় না কারণ সবাই তো লাইন দিয়ে পর পর দাঁড়িয়ে থাকে তারপরে যখন দেখলাম আপনার ছেলে অজ্ঞান হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম চোখে মুখে জল দিলাম এবারে হয়তো এখন নেই যদি এখন দেখছি যে আপনার ছেলেটা আস্তে আস্তে চোখ খুলছে ম্যাডামের কাছে দেখে এলাম ঠিক আছে আপনারা যদি আপনি যদি তাড়াতাড়ি আসতেন তাহালে ভালো হতো আপনার ছেলে না একটু নার্ভাস হয়ে পড়ছে আর কি ঠিক আছে ওই জন্যই আপনাদেকে একটু তাড়াতাড়ি আসতে বলছি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসুন হ্যাঁ ঠিক আছে